ভারতের কিছু জনপ্রিয় খেলাগুলির মধ্যে সবথেকে জনপ্রিয় হল কাবাডি হকি ফুটবল ক্রিকেট কুস্তি ও দাবা কিন্তু তার মধ্যে ভারতবর্ষের প্রত্যেকটা লোক ক্রিকেট খেলাটাই বেশি দেখে আর বিখ্যাত ক্রীড়াবিদদের মধ্যে হলেন যেমন শচীন তেণ্ডুলকর ধ্যানচাঁদ সুনীল গাভাস্কার কপিল দেব এনারা হলেন সবথেকে বিখ্যাত ক্রীড়াবিদ আর আমাদের দেশে ফুটবল খেলাও কিন্তু দেখে তার মধ্যে ক্রিকেট খেলাটাই বেশি দেখে